আমি দক্ষিণ ভারতের একটি রান্না করতে চাই সেটি হলো ধোসা ধোসা হল দক্ষিণ ভারতের প্রিয় খাবার আমি একবার দক্ষিণ ভারত গিয়েছিলাম এক আত্মীয়র বাড়িতে সেখানে আমাকে ধোসা রান্না করে খাওয়ায় আমি খেয়েছিলাম এবং খুব ভালো লেগেছিল সেজন্য আমি তাদেরকে বলেছিলাম আমি ধোসা রান্না করে খাবো এসে বাড়িতে এসে আমি ধোসা রান্না করি এবং খাই খুব ভালো এটি তৈরি করতে হয় চালের গুঁড়ো আর আলুর চালের গুঁড়োকে পাতলা করে গুলে সেটাকে আলু দিয়ে আলুর পুর করে দিয়ে পুর করে এপিঠ ওপিঠ ঝাপসে খেলে খুব ভালো এবং চাটনির সাথে খেলে আরও ভালো আমি খেয়েছিলাম খুব ভালো লেগেছে আমার